হ্যাঁ হুম হ্যাঁ দোকান আছে হুম হুম ওই হ্যাঁ সব আছে

এই পঁয়তাল্লিশ পঞ্চাশ

ওই সিটি গোল্ডের হবেক হুম আছে আছে পাঁচ টাকা পাতা হুম যেমন কোয়ালিটির নেবে আরকি

হুম বড়ো শু আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে আছে